আগেকার মানুষ যখন ঘুরতে যেত বা ফটোশ্যুট করতে যেত বিভিন্ন জায়গায় গিয়ে সেখানে ফটোশ্যুট করি এবং সেই ছবি বার করে ক্যামেরাতে বার করে কম্পিউটার থেকে বাড়ি টাঙিয়ে রাখতো এবং সেই তুলনায় এখনকার যে লোকগুনো হয়েছে বা এখনকার যে জামানা সেই জামানায় মোবাইল নিয়ে যায় সবাই যেখানে শ্যুট করতে যায় গিয়ে ফোন ক্যামেরায় ফটো তোলে তুলে গ্যালারিতে রেখে দেয় সেভ করে এবং তাদের আর ওই ক্যামেরায় নিয়ে যেতে হয় না গ্যালারিতে রেখে দেয় দিয়ে ফটোগোগুলো রেখে দেয় আগেকার মতন আর দেওয়ালে বা শোকে সে টাঙিয়ে রাখে না আমরা দেখেছি দাদু বাবা বা দাদি এর ফটো এখনও আছে আমাদের বাড়িতে দেওয়ালে তাদের ফটো